আমাদের এলাকায় আর্ট স্কুল ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলি আমাদের এলাকায় রয়েছে তাদের মধ্যে অন্যতম হল কতগুলি বিশেষ যেইগুলো প্রতি বছর একটা শিক্ষামূলক প্রশিক্ষণ বা শিক্ষামূলক একটা প্রোগ্রাম বা কালচারাল বা সাংস্কৃতিক যেগুলো অনুষ্ঠানগুলো সেগুলো স্পন্সার করে থাকে তো সেই শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলি হল গান্ধারী কলেজ দেশপ্রাণ মহাবিদ্যালয় তারপর মোবারকপুর এএমএসসি হাই স্কুল এগুলি প্রায় প্রতি বছরই প্রায় প্রতি বছর অক্টোবর বা ডিসেম্বর মাসের দিকে একটা শিক্ষামূলক একটা বা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান প্রতিযোগিতা বা বিভিন্ন রকম একটা অফার করে থাকে যেগুলো বিভিন্ন ছোটখাটো স্কুল বা যেগুলো ছোট ছোট বাচ্চারা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এর ক্ষেত্রে বাচ্চাদের যারা সাংস্কৃতিক বা পেইন্টিং বা স্কেচ এইসব যাদের এই দিকে ইন্টারেস্টেড বা এই দিকে যারা পছন্দ করে তারা একটা লেভেল দেখতে পায় ও বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো পৌঁছে গিয়ে